আমি যদি ঘুরতে যেতে চাই তো আমার ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে কাশ্মীর তো কাশ্মীরে ঘুরতে যেতে আমার খুব ইচ্ছা কারণ আমি দার্জিলিং গিয়েছিলাম দার্জিলিং ঘুরে এসেছি দেখেছি তো আমার তখন থেকেই আমার পাহাড়টা যেন আমার খুব টানে তো পাহাড়ে আমার ঘুরতে যেতে খুব ভালো লাগে তো কাশ্মীর আমাদের পৃথিবীর ভূস্বর্গ এটাই আরও আমার দেখার খুব ইচ্ছা যে আমি কাশ্মীর আমি যাব দেখতে যাব ঘুরব কেমন আর পাহাড়ের জায়গা পাহাড় তো আমার খুব ভালো লাগে পাহাড় বরফ ঠান্ডাতে ঠান্ডার এগুলো আমার খুব ভালো লাগে কাশ্মীর ঘুরতে যেতে